বাংলা ভাষার ব্যবহার সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে পশ্চিমি দিকগুলো যেমন দ্বিতীয় বুশ বিশ্বযুদ্ধের পর থেকেই পশ্চিমগুলোর সংস্কৃতি ও ভাষা বাংলা ভাষার উপর প্রভাব ফেলতে শুরু করে আর পশ্চিমি সংস্কৃতি ব্যবহার ও প্রচার বাংলাভাষার ভৌগোলিক এলাকায় বেড়েছে বিদেশী পরিভ্রমণ চলচ্চিত্র মিউজিক আর্ট এবং ক্রাফট ইত্যাদি পশ্চিমি সংস্কৃতি এবং ভাষার মাধ্যমে বাংলা ভাষার ব্যবহারের প্রভাব পড়েছে আর ইংরাজি ভাষার প্রভাব প্রশাসনিক আর্থিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে ইংরাজি ভাষা বাংলা ভাষার সাথেই মিশে গিয়েছে বিশেষত কম্পিউটার মোবাইল এবং ইন্টারনেট বিকাশে ইংরাজি পদার্থগুলো ব্যবহার হচ্ছে বাংলা ভাষার এবং এটি নতুন শব্দ ও বাণিজ্যিক শব্দাবলী হয়